আমাদের এখানে প্রাথমিক পেশা হল তাঁত তাঁতের শাড়ি এখানে বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে প্রায়ই দেখতে পাওয়া যায় তাই শহরের যারা থাকেন তারা সব পর্যটকরা তারা সব আমাদের এখানে নদিয়াতে আসেন বাড়িতে বাড়িতে তাঁতের শাড়ি তারা নিয়ে যান নিয়ে যেয়ে তারা বাড়িতে রাখেন আবার তারা পাশের বাড়িতে বিক্রি করেন এইরকম করে বড় বড় যারা কাপড়ের দোকান আছে পশ্চিমবঙ্গের থেকে তারা সব আসেন তারা এসে তাঁতের শাড়ি এখানে বাড়িতে বাড়িতে নিয়ে যান নিয়ে যেয়ে তারা দোকান করেন প্রথমে তাদের একতলা দোকান ছিল ছোট্ট তাঁতির দোকান তারপরে ওই তাঁত শাড়ি দেখে মানুষের এতো ভিড় আসতে থাকে দোকানে সেই দোকান আজ দাদার তিনতলা দোকান হয়েছে এখানে তাঁতের শাড়ি আমাদের এত সুন্দর এত সুন্দর শাড়ি পরলে যেমন মন ভরে যায় লাল নীল হলুদ সাদা সবুজ কতরকমের বিভিন্ন কালারের তাঁতের শাড়ি বোনা হয় এখানে বাড়িতে বাড়িতে কত পরিশ্রম করে তারা তাঁতের শাড়িগুলি বোনেন বুনে বুনে থোক থোক করে তারা আলমারিতে রাখেন আর যারা বাইরের অতিথিরা আসেন যারা বাইরের অতিথিরা আসেন তাদেরকে একটা একটা করে সেই তাঁতের শাড়ি দেন তারা পরেন তারা পরে খুব খুশি হন তারা বাড়িতেও যান বাড়িতে যেয়ে বলেন ওনারা আমাকে এই তাঁতের শাড়ি দিয়েছে খুব ভালো লেগেছে আমাকে ওখানের তাঁতের শাড়ি এইরকম করে যারা পর্যটকরা রয়েছে তারা এখানে এসে তাঁতের শাড়ি নিয়ে যান তাঁতের শাড়ি নিয়ে যেয়ে নিজে পরেন আর সবাইকে পরান আর তারা দোকান করেন এখনকারের মেয়েরা সবাই কিছু না কিছু করতে চায় তাই শাড়িগুলোকে নিয়ে যেয়ে তারা ফোনের মাধ্যমে দেয় তারা ইউটিউব চ্যানেল খোলে চ্যানেল খুলে সেইসব শাড়ির ছবি দিয়ে রাখে সেইসব শাড়ির ছবি দেখে সবাই তাদেরকে একে একে করে অর্ডার দিতে থাকে শুধু তাঁতের শাড়ি দেখে তাদের মন ভরে যায় তাঁতের শাড়ি খুব বিখ্যাত বলে সবারই খুব ভালো লেগেছে